আমি রান্না করতে ভালোবাসি রান্না করা আমার প্রিয় আমি বাজারে গিয়ে কাঁচা শাকসবজি কিনে আনি যেমন আলু বেগুন ফুলকপি পটল বিভিন্নরকম সবজি নিয়ে আসি ঘরে নিয়ে এসে সেটাকে ভালোভাবে ধুই ধোয়ার সাথে সাথে সেটাকে নিয়ে একটার পর একটা সবজি নিয়ে কাটাকাটি শুরু করি আলু কাটি প্রথমে আলুটার খোসা ছাড়াই আলু কেটে রাখি তার সঙ্গে সঙ্গে বাঁধাকপি কাটি বাঁধাকপি কেটে কুচো কুচো ছোটো ছোটো পিস করে সেটাকে ভালোভাবে ধুয়ে সেটাকে প্রথমে গরম জলে সেদ্ধ করি সেদ্ধ করা জলটা যেটা বাষ্পটা বেরোয় সেই বাষ্পটা বের করে দিয়ে সেদ্ধ করা বাঁধাকপিটাকে নিয়ে সেটাকে রাখি তারপরে কড়াইতে হালকা একটু তেল দিই তেল দিয়ে ছোটো ছোটো আলু যে কাটা আছে সেটাকে দিয়ে প্রথমে ভাজতে থাকি ভাজার সাথে সাথে আলুটা যখন লাল হয়ে যায় সেখানে হলুদ নুন একটু জীরা এবং আদার্স কিছু মশলা দিই দিয়ে ওটাকে কষতে থাকি কষার সাথে সাথে সেটা যখন একটু লাল হয়ে যায় তাতে একটু জল দিই দিয়ে ওটাকে ততক্ষণ পর্যন্ত ওটাকে গ্রেভি করি গ্রেভি করার সাথে সাথে বাঁধাকপি যেটা সেদ্ধ করা ছিল সেটাকে নিয়ে তার ওপরে রেখে দিয়ে ঢাকা দিই তারপরে স্টিমটা একটু গ্যাসে বাড়াই ততক্ষণে বাঁধাকপি রান্নাটা হতে থাকে কিছুক্ষণ পরে এসে ঢাকনাটা খুলে খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়াতে নাড়াতে উপর নীচ করতে করতে যে সেদ্ধ বাঁধাকপিটা ছিল সেটা মোটামুটি অনেকটাই সেদ্ধ হয়ে যায় তারপরে নুন একটু দিয়ে টেস্ট করে দেখে নিই যে রান্নাটা ঠিক আছে কি না এইভাবে রান্না করার পরে রান্নাটাকে নামিয়ে ঠান্ডা করার পরে সেটা পরিষেবা করা হয়